আমরা যেহেতু বাঙালি সেই কারণে আমাদের বাংলা বলতে বা লিখতে কোনও অসুবিধা হয় না কিন্তু আমরা যখন মেয়েদেরকে সেটা লেখাই সেটা মেয়েদেরও প্রথম প্রথম ছোট অবস্থায় তাদের একটু অসুবিধা হয় তাদের সম্মুখীন হতে হয় বাংলাটা লিখতে বা পড়তে তারপর আস্তে আস্তে তাদেরকে শেখানো হয় তারা শিখে যায় অন্য রাজ্যর ক্ষেত্রে গিয়ে দেখা গেছে একটু বাইরে চলে গেলে সেখানে হিন্দি ইংরেজি এইসব ভাষা প্রচলিত আছে বাংলা ভাষা প্রচলন করা সেভাবে হয় না কিন্তু আমরা যেহেতু বাঙালি সেইভাবে বাংলা ভাষাটাকে বেশি ভালোভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি